এই টিভিগুলির মধ্যে অনেক কিছু অনেক কিছুই নেতিবাচক জিনিস আছে যেমন এই টিভিগুলি যদি আপনি কেনেন তাহলে এর আলাদা করে আপনাকে নেটের জন্য জিও ফাইবার বসাতে হবে এতে আপনি আপনার যে পরিমাণে ব্যয় হওয়া দরকার তার থেকে বেশি পরিমাণে ব্যয় হবে ইলেকট্রিক বিল আবার বিভিন্ন রকমের এই রকম জিনিস আপনার সাথে হতে থাকবে চ্যানেলের জন্য আপনাকে আলাদা টাকা নিতে হবে সেট টপ বক্স বা এইচডি কোনো চ্যানেল নেবেন বা এইচডি সেট টপ বক্স যদি ব্যবহার করবেন তাহলে তার জন্য আপনার কাছে যেই পরিমাণে খরচা হওয়া দরকার তার থেকে বেশি পরিমাণে খরচা হবে